বাজারের রেডিমেড কাপড় জামার থেকে হাতের তৈরি জামা কাপড় একদম আলাদা হয় কারণ বাজারের রেডিমেড জিনিস যেমন পয়সা নেয় কিন্তু বেশি দিন থাকে না হাতের বোনা জামা কাপড় সেগুলো অনেক দিন লাস্টিং করে এবং অনেক দিন টেকসই হয়ে থাকে সেই জন্য মানুষ বেশি হাতের তৈরি জামা কাপড়ই পছন্দ করে দোকানে গিয়ে হাতের জামা কাপড়ের বেশি চাহিদা থাকে না রেডিমেড জিনিসেই বেশি থাকে সেই জন্য মানুষ যখন হাতে বোনা জিনিস তৈরি করে সেইগুলো মানুষ খুব পছন্দ করে ডিজাইনে হোক বা নাই হোক হাতের তৈরি জিনিস খুব মানুষের পছন্দ হয় কারণ হাতের কাজটা সবাই করতে পারে না সেই জন্য হাতের কাজের জিনিসের মতো শক্ত জিনিস কোনো রেডিমেড দোকানের জিনিস ভালো লাস্টিং হয় না